আমি গত তিন দিন আগে রে ইলেকট্রনিক্স সেন্টার থেকে একটি ওয়াটার পিউরিফায়ার কিনি সেটি কেনার পরে দেখি সেটাতে অনেক কিছু ত্রুটিগত সমস্যা আছে আমি সঙ্গে সঙ্গে ওনাদের দোকানে ফোন করি কিন্তু ওনারা পরিষেবা কিছু দেন নি এবং এমনকি আমার টাকাও রিটার্ন করেন নি